হ্যাঁ আমি আমাদের এই ধূপগুড়িতেই একটা কর্মশালা আছে সেখানে সেলাই খুব যত্ন সহকারে শেখানো হয় ওইখানেই আমি সেলাইটা শিখেছি আর রান্না আর রান্না আমার সেরকম কোনও জায়গার থেকে শেখা হয়নি বাড়ির থেকেই শেখানো মায়ের কাছ থেকে তো ইচ্ছে আছে শেখার বাট আমার অনেক কিছুই জানি নিজেই